হ্যালো অটো ড্ৰাইভার শৌভিক দা আমি বাগনান থেকে বাড়ি ফিরতে পারছিলাম না আমনি আমাকে বাড়ি দিয়ে সুরক্ষিতভাবে বাড়ি দিয়ে গেলেন এর জন্যে আমি খুব খুশি কিন্তু আমার পরিবার ও পরিজন খুব চিন্তা করছিলো এত রাতে বাড়ি ফিরতে পারবো কি পারবো না কিন্তু বাড়ি যে আপনি ফিরিয়ে দিয়েছেন এর জন্যে আমি এবং আমার বাড়ির পরিবার সবাই আপনাকে ধন্যবাদ জানাই ঠিক আছে